মেদিনীপুরের জলবায়ু খুব ভালো তাপমাত্রাও প্রচুর থাকে বৃষ্টিপাত হয় মাঝেমধ্যে আর ঋতুটাও খুব ভালো আমি গ্রীষ্ম বন্যা খরা প্রবল শীত সবই অনুভব করি বন্যার সময় এই আমাদের এখান থেকে একটু দূরে বন্যা দেখতে যায় মনসালয় চাতালে খুব খুব সুন্দর অনুভব করি আর খরা এই রোদে তো মাঠ প্রচুর জমিজমা প্রচুর তো খরা থাকে আর শীতকালে প্রবল শীতে খুব রাত করে আমি ফাঁকে থাকতে পারি না তাড়াতাড়ি ঘর ঢুকে যাই প্রবল শীত লাগে এবং আমাদের গরমকালে বার্ষিক সর্বোচ্চ তাপমাত্রা থাকে ঊনচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড গরম লাগে দিনের বেলায় রাত্রেবেলা হয়তো একটু পাখার হাওয়া চালিয়ে এ একটু আরামে থাকি